হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাডাম আমি এই মানে আপনার দোকানের কাছে আছি তো আমার হচ্ছে মানে আমার একটু পরিবারে মানে আমার কাকুর হ্যাঁ মানে পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর পায়ে মানে ডানদিকের পাটাতে একটু চোট লাগে আর কি তো ওইখানে মানে ডাক্তার বলেছে যে মানে যেমন ওই পায়ে না মানে আঘাত লাগে মানে খুব আরামদায়ক যেন জুতো ওনার জন্য নিয়ে যাই তো এরপর মানে সেরকম ধরনের কি জুতো আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ আমাকেও হ্যাঁ বলুন বলুন মানে আমাকে ডাক্তারবাবু যেটা আমাকে বলেছে যে যেন মানে পায়ে যেমন না কোনো ধরনের আঘাত হয় বা আঘাত আসে ধুলো বালিও না এরকম লাগে বুঝতে পারলেন এইরকম ধরনের জুতো পাওয়া যাবে হ্যাঁ কতদিন বলতে এই রিসেন্ট মানে কালকেই হয়েছে এটা ঠিক আছে এরপর মানে আমার কাকু তো মানে ওনাকে তো ব্যবসায় যেতে হয় মানে সেইজন্য আর কি যাতায়াতের জন্য আর কি খুব একটা বেশি ইয়ে হবে না বুঝতে পারলেন

হ্যাঁ তো আপনি কি হ্যাঁ আমি বলছিলাম যে মানে অন্য কোনো কোম্পানির জুতো নয় বা বাটার অজান্তায় নয় আমি বলছিলাম যে একটু শু টাইপের হালকা নরম এইরকম কিছু পাওয়া যাবে আচ্ছা মানে হ্যাঁ না হ্যাঁ অবশ্যই আমি তো মানে ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া ব্যবহার করিনা তো আচ্ছা বাটার কোম্পানির ওই চপ্পল যেটা বলছেন ওটা কীরকম দাম পড়বে সাইজটা হচ্ছে ওই আমার কাকুর পায়ের সাইজ সাত বুঝতে পারলেন ওতো আচ্ছা ওটা হয়ে যাবে আর বলছিলাম যে এমনি মানে শু হয় না বলেননা শু বুঝতে পেরেছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম যে তাহলে আপনি কি এখন আসবেন মানে এখন পাওয়া যাবে কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কখন সময় আছে তখনই আসেন আচ্ছা আর ঠিক আছে তাহলে এখন তো সকাল সাড়ে সাড়ে দশটা বাজে আমি ওই বারোটা নাগাদ যাই নাকি আচ্ছা ঠিক আছে মানে আমি কিন্তু মানে জেঠুকে নিয়ে আসবো না মানে ওই সাত নম্বর সাইজের পাওয়া যাবে তো ঠিক এম্যারজেন্সি বুঝতে পারছেন তো ঠিক আছি তাহলে আমি আপনাকে আপনার দোকানের সামনে এসে আমাকে আপনাকে ফোন করবো ঠিক আছে বা আপনার যদি না সময় হয় আপনি আপনার কর্মচারীকে বলে দেবেন যেন ওরকম ধরনেরই দেয় ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি এখন